আমি এই ভারতের একজন নাগরিক আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ আমাদের দেশে নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী অনেকেই সবাই রয়েছেন আমাদের দেশ আগে চেয়ে অনেকে এগিয়ে কারণ আগেকার দিনে মানুষ ঠিকমতো খেতে পারতো না ঠিকমতো রাস্তাঘাটও ছিলো না এখন আমাদের দেশ অনেকে এগিয়ে কারণ আমাদের সরকার আমাদের রাস্তাঘাট অনেক ব্যবস্থা করে দিয়েছেন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন যেমন আগেকার দিনে মানুষের ঘর ছিলো না মাটির ঘর ছিলো ঘরের চাল যা মানুষের অনেক অসুবিধা হতো কারণ নদীর জল বর্ষার বৃষ্টি হলে যখন নদীতে জল বেড়ে যেতো তখন প্লাবিত হয়ে পুরো গ্রাম ছেয়ে যেতো তাতে ঘর বাড়ি সব ভেঙে যেতো এতে মানুষের খুবই অসুবিধা হতো এখন আর সে অসুবিধা মানুষের নেই কারণ এখন সরকার প্রতিটা বাড়িতে ঘরের ব্যবস্থা করে দিয়েছে পাকা ঘরের ব্যবস্থা করে দিয়েছে যাতে মানুষের মানুষকে অসুবিধায় না পড়তে হয় যেমন আগেরকার দিনে বাড়িতে বা বাথরুম ছিলো না শৌচালয় ছিলো না এখন তখন মানুষ মাঠে ঘাটে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করতো তাতে পরিবেশ দূষিত হতো তাতে নানা রোগবেদের সৃষ্টি হতো এখন সরকার বাড়িতে প্রতিটা বাড়িতে শৌচালয়ের ব্যবস্থা করে দিয়েছে যাতে মানুষের মাঠে ঘাটে না মলমূত্র ত্যাগ করতো হয় যেমন আমাদের নানা রকম সুযোগ সুবিধা করে দিয়েছে যেমন হসপিটাল আগেকার দিনে হসপিটাল ছিলো না অনেক মাদের কষ্ট হতো প্রসবের সময় এখন যেমন অ্যাম্বুলেন্স নানা রকম সুযোগ সুবিধা করে দিয়েছে গাড়ির সুবিধা করে দিয়েছে সরকার যাতে আমাদের সেরকম অসুবিধায় না পড়তে হয় যেমন আমাদের সরকার আমাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ব্যবস্থা করে দিয়েছে যেমন কন্যাশ্রী রূপশ্রী নানা রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছে যাতে লক্ষ্মী ভাণ্ডারের ব্যবস্থা করে দিয়েছে যাতে আমাদের স্বামীদের কাছে সব সময় হাত পাততে না হয় নিজেদের জিনিসপত্র লাগলে নিজেরাই কিনে নিতে পারি এই কারণে আমাদের দেশ অনেকে এগিয়ে